দৌড় আমাদের জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রতিদিন দৌড়ালে সকালে করে আমাদের শরীরের খুবই উপকার হয় এবং দৌড়ে তুমি খুব ভালো দৌড়াতে পারলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণও করা যেতে পারে যাতে করে আমাদের বিভিন্ন নাম অর্জন খ্যাতি অর্জন করা যায় দৌড়ানো অনুপ্রাণিত বলতে আমার অনেক বন্ধুরা আমাদের ওইখানে অনেক অনেকেই সকালবেলা করে মর্নিং ওয়াক করে তাদের থেকেে থেকে নিজেরও মনে হয় যে একটুখানি দৌড়ায় এবং নিজের মনও ভালো থাকে এইভাবেই মানুষের শারীরিক প্রতিদিন একটু করে শরীরচর্চা দৌড়ের মাধ্যমে করলে যা জীবনের পক্ষে বিশেষ উপকারিতা এবং বিভিন্ন রোগ জীবাণু হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা যায় এবং দৌড়ের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন বড়ো বড়ো অলিম্পিক বলও বিভিন্ন বড় বড় প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করা যেতে পারে